আমি আমার বাড়ির উঠোনে বলা যেতে পারে বাগান করি কারণ বাগান খুব আমার একটা ভালো লাগে বিনোদনের জিনিস এবং অন্যকে দেখাতেও ভালো লাগে বিভিন্ন ধরনের গাছে সুন্দর সুন্দর রঙিন ফুল ফুটে থাকবে এবং ফল উৎপন্ন হবে একটা যে গাছ থেকে ফুল উৎপ ফুল ফুটছে বা ফল উৎপন্ন হচ্ছে সেই যে জন্মানো ব্যাপারটা মানুষকে মানু যে জন্মানো ব্যাপারটা সেটা আমার খুব ভালো লাগে এছাড়াও দূষণ রোধ করে এই যে বর্তমানে পরিবেশ এত পরিমাণে দূষণ হচ্ছে গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া এবং বিভিন্ন ধরনের যে দূষণ সেই দূষণের হাত থেকে গাছ লাগিয়ে পরিবেশকে মুক্ত করা যায় এবং তার সাথে একটা বাড়ির মধ্যে যতজন সদস্য থাকে তাদের জীবনটাও ভালোভাবে দূষণমুক্ত করা হয় তার জন্য আমি মনে করি যে গাছ লাগানোটা দরকার যেহেতু গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দিচ্ছে যেটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তার জন্যও বলবো গাছ লাগান এবং প্রাণ বাঁচান